পশুপণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি হল আমাদের সমাজে যে ধরনের মানুষ রয়েছে তারা প্রত্যেকে পশু হত্যা করে এবং তাদের মাংস খায় জবাই জবাই করে জবাই করে সে মাংস খাওয়া হয় কিন্তু এটা মহাপাপ কারণ পশু হত্যা করা মোটেও উচিত নয় একটি পশু কেনার থেকে শেষ পর্যন্ত যে রোজগার হয় তাতে মানুষের জীবিকা খুব ভালোভাবেই চলে যায় কারণ একটা পশু বাজার থেকে কিনে আনলে তার যেমন গরু গরু কিনে আনলে তার থেকে আমরা বাছুর হয় বাছুর থেকে আমরা তার গোবর পায় দুধ পায় সেই দুধ বিক্রি করে গোবরের ঘুঁটে বিক্রি করে আমাদের সংসার চলে এবং ছা যদি ছাগল কেনা হয় তাহলে সেই ছাগলের বাচ্চা ক্রমশ পরের পর প্রজন্ম হলে তাদের বাচ্চা বিক্রি করে আমাদের অর্থ সংকট একটু অভাব মিটে যায়